গত তিন বছর আগে আমরা এপ্রিলে সান্দাকফু ফালুট ট্রেক করতে গেছিলাম এবং আমরা চার বন্ধু ছিলাম আমরা একটা শেরপার সাহায্য নিয়েছিলাম তবে রাস্তায় প্রচুর স্নোফলস এবং খুব পিচ্ছিল হওয়ার জন্য আমরা শেরপার সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছিলাম না আমি কিছুটা পিছিয়ে পড়েছিলাম আমার পায়ে একটা পার্মানেন্ট প্রবলেম থাকার জন্য ওরা অনেক দূর এগিয়ে গেছিল পরে এমন হয়েছিলো ওদেরকে আমি আর দেখতে পাচ্ছিলাম না তখন বাধ্য হয়ে আমি আমার পিছনে যে সব অভিযাত্রীরা আসছিলো সেই শেরপার সাহায্য নিয়ে ওদেরকে খুঁজে পেয়েছিলাম